এখন ছেলেমেয়েদেরকে আর্টস মার্শালটা শেখানো হচ্ছে নিজেদের রক্ষাকর্তার জন্য নিজেরা এই যে পড়াশোনা করতে যাবে টিউশন যাবে এখানে ছেলেমেয়েরা খুব দৌরাত্ম্য করছে কম একটা নোংরা পরিবেশের মধ্যে পড়ে যায় তখন কী হয় আর্ট মার্শালটা শেখা থাকলে তাদের এই অসুবিধায় পড়তে পা হবে না নিজেরা নিজেদের রক্ষা করে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিতে পারবে সেই জন্য আর্ট মার্শালটা শেখানো হচ্ছে